হ্যালো আপনি তো একজন কৃষক আর আমি একজন স সবজি বিক্রেতা আর আমি চাই আপনার কাছ থেকে কিছু সবজি কিনতে যেটা আমি বা বিক্রি করতে চাই আচ্ছা হুম এখন তো আপনি কত বিঘে জমি চাষ করেন ও কী কী সবজি আছে খুব ভা সামনে শীতকাল পড়ছে তো এই জন্য একটু শীতের সবজি হলে ভালো হয় আচ্ছা গাড়ি মাঠে ঢোকানো যাবে তো আচ্ছা হ্যাঁ যা ওই জন্য জিজ্ঞাসা করছি যে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে আপনারও বিসনেসটা ভালো চলবে আমারও চলবে

তাতে সুবিধা হবে আমারও আর এ এটা কি সার টার দিয়ে তৈরি হয় না বিনা সারে

আচ্ছা আচ্ছা আমার যদি রে হয় আমি একটু পরে ক কন্ট্যাক্ট করবো খুনি আচ্ছা ঠিক আছে